আমার বাজেটে বাজেট বান্ধব ট্রিপের মধ্যে পড়ে কলকাতায় ইডেন গার্ডেনে খেলা দেখতে যাওয়া আমরা কয়েকজন বন্ধু মিলে ঠিক করেি যে ভারত এবং অস্টেলিয়ার ম্যাচ দেখতে যাবো তাতে আমাদের আর্থিক যাওয়া যাওয়া সেখানে থাকা সেই সব নিয়ে একটা আর্থিক খরচে খরচ এর জন্য সব বন্ধু মিলে আলোচনা করি এবং সেই টিপস দেয় বিভিন্ন রকমভাবে আর্থিক আর্থিক কালেকশান করা হয় এবং আমরা ট্রনে চড়ে সেখান থেকে যাই একপ্রেস ট্রেন ভাড়া দেওয়া ভাড়া নেওয়া একপ্রেস ট্রেনে টিকিট কাটা হয় সেই টিকিটে করে যায় এবং সেখানে থাকা তারপর ম্যাচ দেখা বিভিন্ন খাওয়া দাওয়া এই সব এর জন্য খুবই খরচ হয়